আমি সেদিনে বাজার থেকে একটি স্টোভ কিনে নিয়ে এসছি স্টোভটি দেখলাম কিছু দিন খুব ভালো জ্বলছে প্রায় গ্যাসের মতোনই জ্বলছে তারপর দেখছি যে স্টোভটি থেকে মনে হচ্ছে যেন কালি বেরোচ্ছে কে কখনো কখনো রান্না করতে করতে তার ওপর দিকে তেল বেরিয়ে গিয়ে গোটা চারদিক বাসনে কালি হয়ে যাচ্ছে এমন কি স্টোভের যে ওপরের যে রঙটা ছিলো সেই রঙটিও উঠে যাচ্ছে তাই স্টোভটি নিয়ে আমার মনে হচ্ছে আমি খুব ঠকে গেলাম তারপর স্টোভের আরেকটা সমস্যা হচ্ছে কি স্টোভটির জন্য আমার কেরোসিন তেল লাগছে কেরোসিন তেল এখন বাজারে সেই ভাবে পাওয়া যাচ্ছে না প্রচুর দাম কেরোসিন তেলের আমি দেখছি আমি স্টোভটি নিয়ে আমার গ্যাসের থেকে স্টোবে অনেকটাই খরচ বেশি হয়ে যাচ্ছে গ্যাসে যেমন সাশ্রয় হচ্ছে স্টোভে সেরকম সাশ্রয় হচ্ছে না তাছাড়া স্টোভে অনেক কিছুই সমস্যা হচ্ছে কেরোসিন তেল দিয়ে রান্না করতে করতে যখন দপ করে জ্বলে যাচ্ছে বাড়িতে বাচ্চা থাকলে কোনো সময় হয়তো হাত দিয়ে দিতে পারে এরকমও সমস্যা হচ্ছে তাই আমার স্টোভটাকে নিয়ে আমার খুব সমস্যা হচ্ছে